বলছি আমি এই নম্বরে গ্যাস বুক করেছিলাম গ্যাসটা আমার আসেনি কেন আজকে কিন্তু আমি তো সব আমার নিজের কাজ সব ফেলে আমি তো বাড়িতে বসে আছি তুমি এলে না কেন তোমার তো আজকে গ্যাসটা ডেলিভারি করার ডেট ছিল না তা তো বললে হবে না আমি তো আমার সমস্ত কাজ ফেলে তো আমি তো বাড়ির মধ্যে বসে আছি আমি তো কালকে আমি তো ফ্রি থাকব না যে কালকে আপনি দিতে আসবেন গ্যাসটা দেখুন আজকে যদি আসতে পারেন তাহলে একটু ভালো হয় কারণ আমার গ্যাসটা খুবই দরকার আজকের মধ্যে আচ্ছা তুমি তুমি কি অন্য কাউকে দিয়ে গ্যাসটা দিয়ে পাঠাতে পারবে কারণ আমার আমার আমার গ্যাসটা খুবই দরকার তাই আমি বলছি না আমার কালকে সকালে আসলে আমি তো বাড়িতে সব কাজ ফেলে তো আমি বাড়িতে বসে আছি না আর কালকে আমার কাজ আছে তো আমি কালকে কি করে তোমার গ্যাসটা নিতে পারব ওইটা তো তোমাকে দেখতে হতো না যে আমি যে দিকে গ্যাসটা আগে বুক করেছি সেই কাজটা তো আগে যাব তুমি উল্টো উল্টোদিকে গেছ কেন প্রথমে আমার গ্যাসটা দিয়ে যেতে হয় যেরকমভাবে নম্বরিং এসছে সেরকম তো তোমার তোমার জায়গাটাতে তুমি অন্য কাউকে পাঠিয়ে দিতে পারতে আমার গ্যাসটা তো চলে আসত অন্তত কালকে তাহলে আমি কাজে যেতে পারতাম না তুমি এক কাজ করো তুমি আজকের মধ্যেই গ্যাসটা দেওয়ার ব্যবস্থা করো প্লিজ কারণ আমার খুবই দরকার কিছু করার নেই তোমার রাত হলেও কোনও ব্যাপার নেই তুমি দেখ যদি খওয়ারদাওয়ার খাওয়ার পর যদি তুমি আসতে পারো গ্যাসটা দেওয়ার জন্য তাহলে আমার ভালো হয় গ্যাসটা আমার খুবই দরকার আমি ওই জন্য আপনাকে ফোন না মানে আপনি ফোন না করলেও আমি আপনাকে ফোন করতাম যে আমার গ্যাসটা আসেনি কেন এখনও তোমাকে তাহলে তুমি যখন দিতে আসতে পারবে না গ্যাসটা তোমাকে তো সকালেই আমাকে বলতে হত আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তাহলে তুমি ঠিক আছে আজকে বিকেলের মধ্যে দিয়ে যাও আজকে বিকেলে দিলে একটু ভালো হত কারণ কাল সকালে তাহলে আমি অফিস যেতে পারতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কাল সকালেই দিয়ে যেও আর একটু তাড়াতাড়ির মধ্যে দিয়ে যাবে কারণ আমি হ্যাঁ কারণ আমি অফিস বেরবো দশটার সময় তো দশটার আগে দিয়ে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ